গেমের গল্প বা চরিত্রগুলি সত্যিই আগ্রহ দেখিয়েছি কারণ সেখানে আমি নিজে খেলেছি গেমটা তো সেই গল্পটাই আমি আমাদের আমার বন্ধুদের সাথে আর কি বলছিলাম বন্ধুদেরকে বলছিলাম যে আমি খেলেছি তো সেখানে জয়ী হয়েছি তা কোন খেলা হচ্ছে সেটা হচ্ছে ক্রিকেট খেলা আর ক্রিকেটের মধ্যে আমি বলটা বেশি ভালো করতে পারি হ্যাঁ তো সেখানে সেক্ষেত্রে আমি আরও জিতে গেছি কারণ আমাদের লাস্ট ওভারে লাস্ট বল ছিল সে লাস্ট ওভারটা আমি করছিলাম তো সেই ক্ষেত্রে লাস্ট বলে আমার ওই আমি উইকেটটা নিয়ে নিই এবং আমরা জয়ী হয়ে যাই তো সেই গল্পটাই আমি আমার আমার বন্ধুদের সাথে বলছিলাম তো সেটা আমার বন্ধুরাও খুব আগ্রহের সাথে গল্পটা শুনছিল এবং আমাকে বলছিল যে এরকম করেই খেলে যাও আরও অনেক দূরে এগোবে এরকমই বলছিল